আমি আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই আমার প্রথম থেকে মেয়েকে নিয়ে শখ আমি মেয়েকে ডাক্তারি পড়াবো ডাক্তারি পড়লে মেয়ে আমার উচ্চপদে যেরকম স্থানও পাবে সমাজে সেবাও করবে আর্থিক সংকট দূরও হবে এখন মেয়েরা কোনো দিক থেকে কম নয় পুরুষদের দিক থেকে সমান সমতুল্য হয়েছে আমার মনে হয় আমি আমার মেয়েকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি খুবই আনন্দ পাবো কিন্তু এর জন্য প্রচুর অর্থ সংকট দেখা দেয় কারণ আমার অতটা সামর্থ্যে নেই একটা মেয়েকে ডাক্তারি পড়াতে গেলে তার প্রচুর টিউশানি বইপত্র কিনে দিতে হয় যদি আমি না পারি আমি আমার আত্মীয়র কাছে সাহায্য চেয়েও মেয়েকে আমি এই উচ্চ শিক্ষায় শিক্ষিত পদে পড়াবো এবং ডাক্তারই বানাবো